যেই পাঁচটি তারিখের কথা বলছি সবগুলিই বিশেষ স্মরণীয় দিন যেই দিনগুলির কথা আমরা এই মানে মানুষ জীবনে ভুলতে পারব না কেন প্রত্যেকটি দিনই খুব স্মরণীয় যেই দিনগুলোর জন্য আমাদের আগামী দিনে চলার পথ মুখরিত হয়েছে সেইটা হল প্রথমেই আমরা বলতে পারি পনেরোই আগস্ট সেদিন হচ্ছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস সেই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তারপর বলব আমি ছাব্বিশে জানুয়ারি সেদিন কিন্তু প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস আর পনেরোই আগস্টের কথা বলার পর আমি আসব পাঁচই সেপ্টেম্বর সেদিন হচ্ছে শিক্ষক দিবস সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণণের সেদিনে জন্মদিন তারপর আমি তা ওইটা তারপর তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন নেতাজি আমাদের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে কিন্তু আজও তার মৃত্যু নিয়ে আমরা রহস্য নিয়ে আজও আমাদের সেই দ্বিধা দ্বন্দ্বয় ভুগছি আর আছে পয়লা মে পয়লা মে হচ্ছে শ্রমিক শ্রমিক দিবস যাকে বলে পয়লা মে যারা সব আমাদের জন্য লড়াই করেছিল শ্রমিক দিবস পয়লা মে